হ্যাঁ বলুন

দেখুন বাড়িভাড়াটা তো আমি দিয়ে দেবো তো পুজোর আগেই কি দিতে হবে মানে এটাই কি নিয়ম আর টাকাটা দিয়ে তো আমি দিতাম মানে যেভাবে বলা ছিল সেই অনুযায়ীই দিই দেখুন প্রতি বছরই তো দিই কিন্তু এই বছর হচ্ছে আমার একটু সমস্যা হয়ে গেছে সেটা হলো আমার বাড়িতে একটু পারিবারিক সমস্যা চলছে ঠিক আছে আর্থিক অবস্থাও খুব একটা এই মাসে ভালো নেই আমার তো তার জন্য যদি একটু আমি খুব খুব চেষ্টা করব আমি পুজোর আগেই দিয়ে দেওয়ার কিন্তু যদি কোনো কারণে না হয় পরে দিলে কি মানে কিছু প্রবলেম হবে আচ্ছা আচ্ছা আমি যদি ধরুন কিছু অর্ধেক টাকা এই মাসে দিলাম মানে পুজোর আগে দিলাম আর বাকি অর্ধেক টাকাটা পুজোর পরের মাসটায় যদি দিই তাহলে কি খুব সমস্যা হবে মানে আচ্ছা দেখুন আমি এতদিন ধরে তো আপনার বাড়িতে আছি আপনি যদি এই জিনিসটা একটু বুঝতেন আমার অসুবিধাটা যে এই সময় আমার কী অসুবিধা চলছে বাড়িতে তাহলে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে আর আমি দেখুন আমি চেষ্টা করব মানে সবাই কীভাবে জানবে বলুন আমি তাও মানে যদি ব্যাপারটা আপনার আমার মধ্যেই থেকে যেত তাহলে ভালো হতো আর কি আমার একটু সমস্যা চলছে পরে না হয় কোনো মাসে পরে না হয় কোনো মাসে গিয়ে আমি আপনাকে বাড়তি যে টাকাটা বলছেন সেটা দিয়ে দেবো ওটা আমি ঠিকঠাক করে কিন্তু এই মাসটা আপাতত একটু দেখুন আমি তাও খুব চেষ্টা করছি যে পুজোর আগে দেওয়ার আর যদি না হয় তাহলে পুজোর পরে বাকি টাকাটা দিয়ে দেবো আপনাকে হুম না ঠিকই আছে দেখুন একটু তো মানে পারিবারিক সমস্যা ওইভাবে তো বলা যাচ্ছে না যাই হোক আমি আপনাকে তাহলে দিয়ে দেবো হুম হুম ঠিক আছে হ্যাঁ